হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ বলো আচ্ছা হ্যাঁ কী কীসের জন্য চাল লাগবে কত বস্তা চাল লাগবে বলো ও অনুষ্ঠান আছে না কি বাড়িতে আচ্ছা দেখো এরকম অনেক রকমের তো চাল আছে আর হচ্ছে একটা চাল আছে নতুন আর হচ্ছে বাদশাভোগ চাল আছে কালো নুনিয়া চালটা খুব ভালো এখন সবারই মুখে মুখে নাম সুগন্ধটাও আছে আর খেতেও ভালো স্বাদটা খুব সুন্দর বাদশাভোগও ভালো এবার কালো নুনিয়াটা এখন বেশি বিক্রি হচ্ছে চারদিকে কালো নুনিয়াটা নিতে পারো কালো নুনিয়া চালের কেজিতে আশি টাকা করে হচ্ছে আর বাদশাভোগটা একশো টাকা করে কেজি পড়ছে হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু আমি আর কোথা থেকে দেবো বলো তো এরকম যা দিন দিন দাম পড়ছে আর এরকম দাম কমালে হয় কী দাম কমানো যাবে না যেরকম দেখেশুনে হয়তো কিছু করতে পারি তার চেয়ে বেশি আর দাম টাম কমাতে পারব না আমাকেও তো লাভটা রাখতে হবে লাভ না রেখে কি আর লসে মাল বিক্রি করতে পারব আমি হ্যাঁ ঠিক আছে তাহলে একটু বেশি পঞ্চাশ বস্তার বেশি নিলে আমি কমাতে পারব এরকম পঞ্চাশ বস্তাতে আমি কমাতে পারব না এরকম আমি লোকসান রেখে আমি মাল বিক্রি করতে পারব না তাহলে অন্য দোকান থেকে নেওয়ার হলে নিয়ে নেবে হ্যাঁ সত্তর আশি বস্তা নিলে হয়তো টাকায় কিছু কমাতে পারি তার চেয়ে বেশি আমি কিন্তু কমাতে পারব না এই রোজগারের হচ্ছে খদ্দের বলে আমি তবুও কমাতে পারব না হলে আমি কমাতে পারব না লস রেখে আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তুমি দোকানে এসে কথা বলবে আমি দেখে করে দেবো হ্যাঁ ঠিক আছে